হ্যাঁ বলুন

হ্যাঁ সাধারণত এখন যে বিভিন্ন সমায় দেখা যাচ্ছে যে মেয়েদের এই রোগটা হয়ে থাকে এটা ব্রেস্ট ক্যান্সারটাও হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সারটা হয় সাধারণত এটা তো আমাদের মানুষেরে সেল যে আমাদের কোষ থাকে তা সেটার সমস্যার জন্যই এটা হয়ে থাকে এটার থেকে এটা সুরক্ষার জন্য আমাদের অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না এবং আমাদের রাতে শোবার সময় পো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং রাতে ঘুমানোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন সুতির কাপড় ঢিলা ঢিলা কাপড় পরে শুতে হবে এবং দুপুরের যে কড়া রোদ্দুর সে সেটা হচ্ছে সেটা সেই সমায় বেরোনো যাবে না এবং বেরোনোর আগে আমাদের ভে মানে সানলাইটের থেকে বাঁচার জন্য মানে সুতির হবে এবাং বাচ্চাদের মা আপনি তো গৃহবধূ মানে বা বাচ্চা হলে বাচ্চা হওয়ার পরে ঠিকঠাক সমায় মতো বাচ্চাদের দুগ্ধপান করাতে হবে এবং ঠিকঠাক সময়ে দুগ্ধ পান না করালে ওটা ওই দুগ্ধটা আমাদের বুকের মধ্যে জমে গিয়ে সেল ডিফেক্ট করে ওটা ব্রেস্ট ক্যান্সার হয় আর এখন তো এখন তো সমাজে বিভিন্ন বউরা আমরা তো দেখে থাকি যে মায়েরাই মানে বাচ্চাদের দুগ্ধ পান করায় না এর জন্যে অনেকটা ক্ষতিকার হত হয় এর জন্যে আমাদের নিয়ম মতো দুগ্ধ পান করাতে হবে